হ্যালো হ্যাঁ বলুন বলুন হ্যাঁ বলুন শুনতে পাচ্ছি হ্যাঁ বলুন হ্যাঁ বলতে পারবো রবি রবিবার আসবে আচ্ছা রবিবার চলে আসবেন রবিবার আটটা থেকে ডাক্তার বসে সে সব বলতে পারবে হুম হম হ্যাঁ ওই সমস্যাটা আমিও কিছু দিন আগে ভুগেছিলাম আমি একটা ডাক্তারকে দেখিয়েছিলাম তো ডাক্তার আপনার সমস্যাার সমাধান করেছে তো আপনি যদি দেখান ও আশা করছি আপনার সমস্যা সমাধান করবে

একদম সিওর কাজ হবে ঠিকঠাক ডাক্তারের পরামর্শ নিয়ে কাজ করবেন ওষুধগুলো ঠিকঠাক খাবেন যদি কোনো ক্রিম দেয় ক্রিমটা লাগাতে হবে হুম হু হু না এটা কাজ হবে কারণ আমি এই রিসেন্ট দু তিন মাস আগে দেখিয়েছিলাম আমার ওই একই প্রবলেম হয়েছিলো তো এটা কাজ হবে হুম হুম হুম আর কিছু সমস্যা হচ্ছে আটটা থেকে দশটা না না ওইখানে গিয়ে আপনি অ্যাপয়েনমেন্ট করতে পারেন নত অসুবিধা কিছু নেই আগে থেকে কোনো কিছু করতে হবে না তবে আপনি আগে থেকে নাম লেখাতে পারেন অসুবিধা নেই হুম হুম হ্যাঁ ঠিক আছে